আমাদের এলাকায় পাখি বলতে কিছু কাক দু একটা শালিক আর কিছু পায়রা দেখা যায় শহরের ভিতরে পাখি নেই গাছপালার সংখ্যাও অনেক কম সেই জন্য পাখির সংখ্যাও অনেক কম

আমার আমার সৌভাগ্য হয়েছিলো বিভিন্ন জায়গায় পাখি দেখার যেমন নর্থ বেঙ্গলে আমি একবার ঘুরতে গিয়েছিলাম তো সেখানে গিয়ে বিভিন্ন রকম পাখি দেখেছিলাম সেখানে গিয়ে দেখলাম পাখির সাইজ একটু ছোটো হয় এবং কালারগুলো অন্য রকম হয় আর আমি একবার সুন্দরবনে ঘুরতে গিয়েছিলাম সুন্দরবনে যে পাখিগুলো দেখেছিলাম সেগুলো দেখলাম সাইজ অনেক বড়ো হয় এবং গায়ের রঙও অন্য রকম হয় আমাদের এলাকাভেদে পাখি বিভিন্ন রকম হয় এটা আমার মনে হলো আবহাওয়া এবং জলবায়ুর জন্য এরকম হয় কিন্তু উভয়ই জায়গায় কিছু কিছু কমন পাখি থাকে যেমন টিয়া কাক শালিক এইগুলো আমি সব জায়গায় দেখেছি প্রায় আমার টিভিতে দেখা অভিজ্ঞতা থেকে বলছি এগুলো ব দেখে পা পাখি হয় তাদের গায়ে চর্বি অনেক বেশি থাকে কারণ তাদের শীতটাকে সহ্য করতে হয় এবং শীতের সময়ে তারা অনেক খাদ্য পায় না এই শীতের দেশের পাখি কিন্তু গরমের দেশে বা যেখানে একটু গরম সেখানে কিন্তু থাকতে বা বাস করতে পারবে না সে সেই জন্য এলাকাভিত্তিক আবহাওয়াভিত্তিক পাখি কিন্তু আলাদা আলাদা হয়